আমি পরিদর্শন করেছি তার ম তার মধ্যে সবথেকে নিরিবিলি এবং শান্ত রকমের জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় উত্তর দিকে অবস্থিত আলিপুরদুয়ার জেলার লেপচাখা বলে একটি অঞ্চল যেটা পাহাড়ের ওপরে এবং সেই জায়গাটি খুব শান্ত একটা পরিবেশ এবং যেহেতু পুরো জায়গাটায় দুটি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত একটি হচ্ছে বক্সা ন্যাশনাল পার্ক এবং একটি জলদাপাড়া ন্যাশনাল পার্ক এই দুটি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত তাই এখানকার পরিবেশ খুবই শান্ত স্নিগ্ধ এবং মধুর